হ্যাঁ আমরা বাঙালি আমাদের ধর্ম হিন্দু আমাদের ধর্ম আমাদের স্বাস্থ্যসেবা সম্পর্কে অনেক কিছু শিক্ষা দেয় আমাদের শারীরিক এবং মানসিক যতনা স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই বিভিন্ন জায়গায় আমরা আনন্দ করার জন্য আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই আপনাকে আমাদের মন ভালো থাকার জন্য আমরা বিভিন্ন তীর্থস্থানের তীরস্তো করতে যাই ভগবানের দর্শন করতে যাই এবং আমাদের শান্তি দেওয়ার জন্য অনেক পদ্ধতি শেখানো হয়েছে যেমন সংসারে অশান্তি কম করা বা অন্যের মধ্যে কোনো হিংসা মারামারি বিদ্বেষ না কর না করা বা ভালো সবার সাথে ভালোভাবে কথা বলা সমাজের সাথে তাল মিলিয়ে চলা এগুলো মানুষকে অনেক স্বাস্থ্য সম্পর্কে অনেক জিনিস শেখায় এবং তাতে আমাদের ওষুধ খেতে হয় না আমাদের মনের শারীরিক মানসিক চাপ অনেকটা কমে যায় এবং আমরা খুব ভালো থাকি